যোগ ব্যায়াম আমি এখন করি আর করতে খুবই ভালোবাসি কিন্তু আমি আগে জানতাম না যে যোগ ব্যায়াম বলেও কিছু হয় আস্তে আস্তে যখন আমি একটু বড়ো হলাম আমার বইতেও ছিলো যোগ ব্যায়ামের একটি বই সেখানে জানতে পারি যে যোগ ব্যায়াম বলেও কিছু হয় তাও আমি তখন কিছু করতাম না যখনই দেখছি আমি আস্তে আস্তে অনেক মোটা হয়ে যাচ্ছি তখন আমি যোগ ব্যায়াম করতে শুরু করলাম ইউটিউব দেখে দেখে তারপর এখন এমনই একটা রোগ হয়ে গেছে আমার যার জন্য আমাকে যোগ ব্যায়াম রোজ সকালে উঠে করতেই হবে না করলে আমার হয়তো রোগটা আরো গুরুতর হয়ে যাবে সুতরাং আমি জানলাম যে যোগ ব্যায়াম মানুষকে যেমন শরীর সুস্থ রাখে তেমন অনেক রোগ থেকেও মুক্তি দেয় তো আমি সবাইকে বলবো যাতে যোগ ব্যায়াম করার জন্য হয়তো যোগ ব্যায়াম করতে খুব একটা কষ্ট হয় না কিন্তু শরীরটা খুবই ভালো থাকে এবং মানুষের অনেক রোগ ব্যাধি থেকে মানুষ অনেক দূরে থাকে তো আমার রোগ হয়তো আমাকে অনুপ্রাণিত করেছে তাছাড়া আমি যখন দেখলাম যে আমি যোগ ব্যায়াম করার পর আমার শরীরে অনেক পরিবর্তন আসছে তখন আমি আরো যোগ ব্যায়ামের দিকে নজর দিলাম তখন আমি প্রত্যেক দিনই করতে লাগলাম এবং দেখলাম তাতে অনেক উন্নতি ঘটেছে এবং অনেক পরিবর্তনও এসেছে